আমি কীভাবে রবীন্দ্রসঙ্গী সরি আমি কীভাবে একটি গানের পারফমেন্স বা রেকর্ডিং স্টেশনের জন্য প্রস্তুত করবো আমি প্রথমে পারফরম্যান্সকে সেটা যে কোনো গান হোক বা ডান্স হোক যেটাই হোক সেটা আমি তাকে ভালো করে আগে শিখিয়ে দেবো বারবার বলবো তাকে আমি সেই গানটা হোক বা নাচ হোক যেটাই হোক সেটার জন্য সে বারবার প্র্যাকটিস করে ভালো করে প্র্যাকটিস করার পরে যখন তার আর কোনো জায়গায় সে পারফমেন্স করতে আর কোনো আটকাবে না আমি তাকে বলবো তখন গিয়ে সেই পারফমেন্সটা করতে বা সেটা রেকর্ডিংয়ের যদি এই জন্যে গান করা হয় সেটাও আমি বলবো তাকে বারবার সেই গ গাল গানগুলো চালিয়ে বারবার তাকে গানগুলো করতে সুর এ সুর তাল সবটা যেন মিলে সেইভাবে তাকে প্রস্তুত করবো বলবো তাকে সেই যেই জায়গাগুলো আটকাচ্ছে বা যেখানে যে সুরটা দিলে ভালো হবে কোন জায়গায় কোন জিনিসটা হলে বেশি শুনতে ভালো লাগবে বা পাবলিক কোন জায়গায় গানের কীভাবে বা ডান্স কোন জায়গাটা কীভাবে করলে বেশি ভালোবাসবে সেই জায়গাগুলোকে আমি ধরিয়ে দিবো বা বলবো সেই জায়গাগুলোকে বেশি করে যেন গুরুত্ব দিয়ে সেই জায়গাগুলো দেখে এবার তারপরেই আমি বলবো তাকে সেই পারফরমেন্স করতে বা রেকর্ডিংয়ের জন্য তাকে রেকর্ড রুমে যেতে অর্থাৎ রেকর্ডিং করার আগে একজন রেকর্ডারকে আমি বলবো যে পারফমেন্স করবে তাকে ঠিক ঠাকভাবে সেই সেটা গান হোক বা নাচ হোক সেটাকে ঠিক ঠাক করে তুলতে যেন তার কোনো জায়গায় না আটকায় এবার সেটা যদি পারফমেন্স করতে গিয়ে যে স্টেজের ওপরে উঠে যদি পারফরমেন্স করতে গিয়ে আটকে যায় সেটাও যেমন বাজে লাগবে বা একটি গান রেকর্ডিংয়ের ক্ষেত্রে গিয়েও যদি আর্ধেক গানটা করে সে কোথাও একটু তা সুরতাল বেতাল হয়ে যায় সেটা শুনতে ভালো লাগবে না সেটা ক্যানসেল হবে যার জন্য আমি তাকে বলবো সে ওই জিনিসগুলো যাতে আগের থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে বা রিহার্সাল করে তারপরেই যেন সেই পারফমান্স করে বা রেকর্ডিংয়ের রুমে রেকর্ডিং রুমে সে যায়